হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় গোদরেজ আলমারি এখন তো নানান রকম ডিজাইনের বেরিয়েছে তিন তিন পাল্লা চার পাল্লা তিন পাল্লা আলমারির হবে তোমার চার তিনটে থাক দুটো খোপ একটা লকার আর চার পাল্লা আলমারিও হবে দুটো লকার চারটে থাক চারটে খোপ গোপন খোপও আছে ভিতরে আছে কুড়ি হাজার না এখন তো আগে তো গোদরেজ গোদরেজ আলমারি বুঝতে পারছেন তো অনেকদিনের পুরাতন আলমারি তার তো একটু দাম হবেই এবার আপনি যদি বলেন যে দামের মধ্যে কিছু ছাড়তে আমি নাহয় ওই ট্রলি ভাড়াটাই ছাড়লাম ঠিক আছে আসুন দেখে যান অসুবিধার কিছু নেই হ্যাঁ আমি সবসময় থাকি হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই ঠিক আছে